আমি নাচ করতে খুব ভালোবাসি তাই আমি সব জায়গায় নাচের যে প্রোগ্রাম গুলো হয় সেগুলোকে ফলো করি যেমন ইউটিউবে অনেকেই চ্যানেল খুলেছে যারা অনেক ধরনের নাচ করে এবং সেগুলোও আমি দেখি এবং টিভি শোতে আমি হিন্দি যেটা হয় ডান্স প্লাস ডান্স বাংলা ডান্স জুনিয়র বাংলাতে হয় তো এইরকম টিভি শো আমি দেখতে থাকি কারণ আমার নাচ খুব ভালো লাগে বাচ্চাদের লিটিল চ্যাম্পিয়নস হয় ডান্স লিটিল চ্যাম্পিয়নস তো এই নাচের প্রত্যেকটা শো আমি দেখি কেননা সেখানে ডান্স থেকে শুরু করে ভারতনাট্যম থেকে শুরু করে নৃত্য সব ধরনের নাচ সেখানে দেখানো হয় এবং যারা প্রতিযোগিতা প্রতিযোগীরা থাকে তারা বিভিন্ন নাচের মাধ্যমে দর্শকের মন জয় করে নেয় এবং সেইগুলোকে নিয়ে তারা ভবিষ্যতে এগিয়ে চলে এবং এই শোয়ের মাধ্যমে অনেকেই আছে যারা উঠেছে মানে নিজের নাচটাকেই তাদের জীবিকা করে নিয়েছে তাদের জীবনের লক্ষ্য করে নিয়েছে তো এইসব শো মনে করি যারা নাচ করে তাদের জন্য খুবই অত্যন্ত জরুরি শো তারা এখানে তাদের পারফমেন্স দেখিয়ে তারা অনেক উঁচুতে উঠতে পারে এবং তাদের পারফমেন্সে দর্শকরা তাদেরকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে